হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন

আপনার ফোনটা না দেখলে আমি কী করে বলব যেরকম ভেঙেছে বা যেরকম আপনার ফোনের মডেল সেরকম দেখে তো বলতে হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আপনি বিকেলে আসতে পারেন দেখেশুনে করতে হবে আপনার কোন মডেলের ফোন সেটা তো আমাকে দেখতে হবে না আচ্ছা

আপনি আসবেন হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ আছে সব কোয়ালিটি আছে আচ্ছা হ্যাঁ পেয়ে যাবেন

ফোনটা হচ্ছে আপনি তিন চার দিনের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসবেন হুম